হ্যাঁ রান্নার শখ আমার ছোটোবেলা থেকেই আমি রান্নার শখ কে পেশা হিসেবে তৈরি করার কথা ভেবেছিলাম আমার নিজের একটি রেস্তোরাঁ খোলার বা ছোটোখাটো রেস্তোরাঁ খোলার একটা ইচ্ছা ছিল সেক্ষেত্রে আমার পরিবারের প্রথম প্রতিক্রিয়া হিসেবে ছিল যে তারা প্রথমে ব্যাপারটা মেনে নেননি পরে আমাকে বলেছিলেন যে এটা একার দ্বারা সম্ভব নয় তাই সেক্ষেত্রে সেটা আমার সত্যিই কোনো না কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি পরবর্তীতে আর সুযোগ হবে না আমি জানি তাই এটা আমার শখ হিসাবেই রয়ে গেল আর কি